আমাদের এখানে তো নদীয়াতে তো আবহাওয়া তো খুব সুন্দর আবহাওয়া সুন্দরের কারণেই ওখানে কলা তারপরে ধান গম চাষ খুব সুন্দরভাবে হয় এবং শাক সবজিও আরে হয় সেখান থেকে মানুষ তো সংগ্রহ করে নিয়ে আসে এবং সবরকমই চাষ মোটামুটি কী নদীয়াতে হয়ে থাকে